আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে একটি খাবার রেস্তোরাঁয় খাবার অর্ডার করেছিলাম কথা ছিল তিন হাজার টাকায় খাবার দিয়ে যাবে কিন্তু আমি পেমেন্ট করেছি ভাত ডাল তরিতরকারি পেমেন্ট দিয়ে আমি নিশ্চিন্ত হইনি কিন্তু আমি অ্যাপ বা ওয়েবসাইট খুলে দেখলাম যে খাবারে পেমেন্ট হয়েছে কি না এবং আমি নিশ্চিন্ত হলাম